হ্যাঁ বলছি কি হ্যাঁ বলছি কি আমার নতুন জামাকাপড়ের দরকার ছিলো সেই জন্যে কল করেছি পাশের লোকজন আপনার নম্বরটা দিয়েছে হ্যাঁ বলছি কি আমার বাড়ির অনেক জামাকাপড় লাগবে বাড়িতে অনেক হ্যাঁ হ্যাঁ বিয়েবাড়ির কাজ ছিলো সেই জন্য হ্যাঁ শাড়ি লেহেঙ্গা নতুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে সেই বলছি অ তা আচ্ছা বলছি বাচ্চাদের জামাকাপড় হবে তো হ্যাঁ নতুন ভ্যারাইটি পাওয়া যাবে

আচ্ছা বলছি কি অনেকগুলো লাগবে তো সেই জন্যে টাকাটা কম হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জন্যেই ঠিক আছে তাহলে বলছি কি কোথা খানে মানে দোকান আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুম হ্যাঁ আচ্ছা বাচ্চাদের টপ লেহেঙ্গা টেপফ্রক কুর্তি এইসবগুলো আছে তো হ্যাঁ

আচ্ছা ঠিক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাত্রে আসবো ঠিক আছে